কী চা নেবেন বলুন বাড লিফ চা নেবেন বাড লিফ এ ভালো এখন খুব চলছে এই বাজারে একবার খেয়ে দেখুন না এ চাটা খুব ভালো একবার খেলে বারবার আসতে হবে আরে কত তো আপনি কত নেবেন এ পাঁচশো গ্রাম চা দেবে তো হ্যাঁ বলুন বলুন হ্যাঁ এ আমরা সততার সঙ্গে ব্যবসা করি তো আর সব সময় চেষ্টা করি খরিদ্দারকে ভালো মালটা খাওয়ানোর আমরা কোয়ালিটি মেনটেন করেই চলি যার জন্যে আমরা একটু টিকে আছি সবই উপরওলার ইচ্ছা আর কি আমাদের তো ব্যবসাটা আজকের নয় অনেক দিন হয়ে গেল প্রায় উনপঞ্চাশ বছর চলছে এই গত বছরেই পঞ্চাশ পঞ্চাশ বছরে পড়ব আমরা দেখো এখানে তো ব্যবসা হচ্ছে সততার কাছে সবসময় ব্যবসাটা চলে সততা যারা রাখে তাদের ব্যবসাটা ভালোই চলে মানুষের সঙ্গে সবসময় ভালো জিনিসটা দেওয়ার চেষ্টা করতে হবে মানুষের কাছে ভালো জিনিস দিলে তারা আবারও আসবে একবার একবার যদি মানুষ ঠকে যায় কোনো কারণে তাহলে মানুষ কি আসবে আর আমরা কোয়ালিটি মেনটেন করি মানুষকে সবসময় ভালো মালটা দেওয়ার চেষ্টা করি যার জন্যে খরিদ্দারগুলো যে একবার আমার দোকানে এসেছে বারবার আসার চেষ্টা করে আচ্ছা আপনি একশো পঁচিশ টাকা দিন আপনারটা একটু চিপ রেটে নিলাম আসবেন আমার দোকানে হ্যাঁ আসুন